আমাদের প্রতিবেশীর মানে অনেকেই অসুস্থ হয় কেউ হচ্ছে টাকার অভাবে হয়তো সত্যি কথা বলতে কি মানে ভালো ডাক্তার দেখাতে যেতে পারেন না তাই হসপিটালে যায় ওরা হসপিটালে গিয়ে কি করবে তাদের তো যেতেই হবে কেননা তাদের তো অত সামর্থ্য নেই যে বড়ো বড়ো ডাক্তারদের ওই চার পাঁসশো টাকা ভিজিট দিয়ে দেখার মতন তাদের তো ক্ষমতা নেই তাই তাদের বাধ্য হয়ে হসপিটালে যেতে হয় হ্যাঁ কারো টি বি হয়েছে তাদের জন্য ওই হসপিটাল যেতেই হবে তারা তো ঠিক মতন ভালোমন্দ খেতে পারে না তারা ভালো করে অত ভিজিট দিয়ে ডাক্তার দেখানো তাদের পক্ষে তো সম্ভব না তাই তাদের জন্য হসপিটালই ঠিক তারপরও আরও অনেক এরকম আছে মানে তাদের মানে জ্বর সর্দি কাশি বা কোনোকিছু হলে পরে তারা হচ্ছে হসপিটলেই বেশিরভাগ যায় কিছু করার নেই কেননা কি করবে তাদের ক্ষমতাটাও তো থাকতে হবে টাকা পয়সা তো সবার থাকে না অত তাই